দীর্ঘ সাঁতার অনুশীলন বা ওয়ার্কআউটের সময় আমি যেভাবে হাইড্রেটেড বা পুষ্ট থাকবো সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ব্যায়াম আবার গরম থেকে মুক্তি পাওয়ারও দারুন উপায় হল সাঁতার ওয়ার্কআউট বা ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সাঁতার ও ওয়ার্কআউটের সময় হাইড্রেটেড থাকা খুবই প্রয়োজন সাঁতার কাটার আগে খাবার সম্পর্কে যে যে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন পুষ্ট থাকার জন্য হালকা খাবার যেমন ডিম কলা ফল জাতীয় জিনিস বাদাম দই ইত্যাদি খাওয়া যেতেই পারে সাঁতারের আগে ভারী খাবার ও অ্যালকোহল গ্রহণ করা একেবারেই উচিত নয়